সে কি কথা পোকা হুম হুম না দাদা আমি তো ঠিক আমি তো ভালো জিনিসই দিয়েছিলাম কিন্তু আমি তো আপনাকে খারাপ জিনিস কেন দেবো আপনিই বলুন না ভালো জিনিসই দিয়েছিলাম খারাপ জিনিস আপনাকে কেন দিতে যাবো আপনি পয়সা দিয়ে জিনিস নিচ্ছেন আমি আপনাকে খারাপ জিনিস কি দেবো আমি তো খারাপ জিনিস দেবো না

ওটাই আমি তো আমি খারাপ জিনিস কেন আপনাকে দিতে যাবো আমি ওটাই বলছি হয়তো কোনো কারণে মিসটেক হয়েছে কিংবা যাই হোক আমি খারাপ জিনিস আপনাকে কেন দেবো পয়সা নিচ্ছেন আপনি তো পয়সা দিয়েই মাল নিচ্ছেন না পয়সা দিয়ে মাল নিচ্ছেন সেখানে আমি আপনাকে খারাপ জিনিস দেবো সেটা তো দোকানদারের কর্তব্য না দোকানদারের কর্তব্য হচ্ছে ভালো জিনিস সব সময় দেওয়া কারণ হচ্ছে পয়সা দিয়ে মাল নি দায়টা কে নেবে এবারে দেখুন আমি খারাপ জিনিস দিই না কারণ আপনি পয়সা দিয়ে মাল নিচ্ছেন আপনাকে খারাপ জিনিস দিয়ে আমি তো দোকানে দোকানের মা নামটা ইয়ে করবো না খারাপ করবো না কারণ আপনাকে দিলে আপনি দু চারজন লোককে বলবেন যে হ্যাঁ ওর দোকানে খারাপ জিনিস দিয়েছে তখন লোক আমার দোকান থেকে আর জিনিসটাই নেবে না তখন তো আমার দোকানের কেনাবেচাটা কমে যাবে না বেচা কেনাটা কমে যাবে তখন সেটাতো এবারে আমার লস হবে আমি এখানে খারাপ জিনিস একবারও দিতে চাই নি হয়তো এবারে কোনো কারণে হয়তো বস্তা থেকে বস্তায় এদিক চলে গেছে হয়তো কোনো কারণে সেটা আমার ভুল হয়েছে হয়তো হয়তো ভুল করে কোনো দিন চলে গেছে হয়তো

সেই হুম হুম না সে তা বুঝতে পারছি হয়তো ভুল হয়তো ভুল করে চলে গেছে আচ্ছা ঠিক আছে আপনি দোকানকে নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দেবো আমার আমার ভুল করে ভুল করে হয়তো হয়ে গেছে আপনি দোকানকে নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দেবো ঠিক আছে দাদা দোকানকে নিয়ে আসবেন আমি আমার ভুল হয়েছে দোকানকে নিয়ে আসবেন আপনি আমি চেঞ্জ করে দেবো ঠিক আছে দাদা না না না না না আরে হয়তো হয়তো কোনো কারণে বস্তা মিসটেক হয়েছে কিংবা ভুলে বস্তায় থেকে করানো হয়েছে ওতো মিসটেক তো হতেই পারে বলুন না মানুষ ভুল তো হতেই পারে না